হ্যাঁ আমার পরিচিত কয়েকজন আছেন যেনারা স্কুলে বা কলেজের ডিগ্রি নিয়েছে আবার কিছু কিছু মানুষ আছে যারা কলেজে না পড়েও অনেক দূর এগিয়ে গেছে আমার মনে হয় যে ডিগ্রি পেলেই মানুষ জীবনে এগোতে পারে সেটা নয় আর না পেলে যে সে পিছনে পড়ে রয়ে যায় এর কোনও মানে হয় না যে মানুষ ডিগ্রি না নিয়ে এগিয়ে গিয়েছে সে আরও ভালো বা ভালো কাজ করেছে কিন্তু কিছু কিছু ডিগ্রি নেওয়া বা কলেজে পড়া ছেলে মেয়ে আজকালকার দিনে আমি দেখছি তাদের নামেই সে কলেজে উঠেছে কিন্তু কাজের কাজ কিছুই নাই কলেজে উঠলেই কি হওয়া হওয়া যায় বা ডিগ্রি পেলেই কি সে ভাবা যায় যে সে সমস্ত কিছু শিখেছে তাকে যদি একটা বাচ্চাকে পড়াতে দেওয়া হয় তাহলে সে ঠিকঠাকভাবে তাকে শিখিয়ে উঠতে পারছে না পড়াতে পারছে না তার ভুল ধরাতে পারছে না তাহলে সেরকম ডিগ্রির কি কোনও দাম আছে আগেকারের দিনের পড়াশুনোয় না ডিগ্রি থাকলেও অনেক মানুষ কলেজে না গেলেও কিন্তু তা থাকা সত্ত্বেও মাধ্যমিক বা স্কুল পাশ করেও এক একটা মানুষ এত ভালো ভালোভাবে বাচ্চাদেরকে শেখায় ভালোভাবে পড়াশোনা করায় তাতে মনে হয় দেখে যে সে কত দূরই না পড়াশোনা করেছে আর এখনের ছেলেমেয়েদের পড়াশোনা মানে শুধুই গল্প কথা বা শেখার কোনও কিছুই নয় এই জন্য আমার মনে হয় যে শুধু কলেজের ডিগ্রি আছে বলেই সে ঠিকঠাক পড়াশোনায় বা ঠিকঠাক ভালো সেরকম কোনও ব্যাপার নয় ঠিকঠাক না ডিগ্রি থাকলেও ভালো শিক্ষাটাই সবচেয়ে বড় কথা যদি গড়া বা শিক্ষা ভালোভাবে থাকে তাহলে সে সুন্দরভাবেই সে বাচ্চাকে শেখাতেও পারবে বা নিজেও শিখতে পারে